পরিব্রাজক থেকে বলছেন আচ্ছা আমি কোর্ট মোড় থেকে বলছি যে প্রত্যেকবার যায় আপনাদের সাথে ভ্রমণের জন্য বলছি দিদি এবারে তো গরমের ছুটি পরেছে স্কুলে তো এবারে আপনাদের কোথায় করছেন ভ্রমণের কোনো জায়গা ঠিক করেছেন কি যাওয়ার জন্য তো আমি যেতে চাই তাই জিজ্ঞেস করছি আচ্ছা কিরকম কি আপনার খরচ আছে তো দিদি বলছি যে দুপুরের খাবার জব জলখাবার সব দেওয়া হবে তো মানে এগুলো সব নিয়ে আপনি বলছেন তো আর ওইখানের যে বাইরের যে জায়গাগুলো ঘোরার জন্য যাবো তার জন্য কি গাড়ি আপনিই দেবেন তো নাকি ওটার জন্য আমাদেরকে আবার আলাদা গাড়ি নিতে হবে আচ্ছা আমার বারো বছরের মেয়ে আমরা দুজন স্বামী স্ত্রী আর বারো বছরের মেয়ে তো স্বামী স্ত্রীর কুড়ি হাজারটা করে লাগলো ঠিক আছে কিন্তু আমার মেয়ের কিছু ছাড় হবে যেহেতু ওর বয়সটা তো কম তো সেই হিসেবে কিছু ছাড় হবে ঠিক আছে দিদি অনেক ধন্যবাদ যদি এই ছাড়টা দেওয়া হয় আর যাওয়ার দিন কবে কখন গাড়ি ছাড়ছেন আপনারা আচ্ছা বুকিংটা কদিন আগে করতে হবে মানে যাওয়ার কদিন আগে আপনাদেরকে বুক করে দিতে হবে আচ্ছা আর বুক করার সময় কি পুরো টাকাটা দিতে হবে নাকি ওটা পরে দিলেও চলবে ঠিক আছে ধন্যবাদ